হ্যাঁ বোন বল ভালো আছি তুই কেমন আছিস না তার পরে পড়াশুনা কেমন চলছে না কোথায় জংশনের আশেপাশেই কি হুম কে আছে কীসের কী কী আচ্ছা রেল বাজারের সামনেরটা ওই যে দিশারি আচ্ছা ভালো সেন্টার তো ওখানে আমিও পড়েছিলাম ভালোই কোচিং টোচিং দেয় ওরা ভালো পড় ওখানে ভালো তো যাতায়াতের সমস্যা হচ্ছে না তো কোনো কীসে যাচ্ছিস কীসে হেঁটে যাচ্ছিস না কি

কবে নিলি সাইকেল ও মাস মাঝখানে তো সাইকেল চালানো বন্ধ করে দিয়েছিলি না দেখিস সাবধানে রাস্তাঘাট তো এখন দিনকালও ভালো না সাবধানে যাতায়াত করিস কারণ একটু অসুবিধা হবে না আর অটো তোদের তো মনে কর বাড়ির সামনে থেকে অটো ধরতে অনেকটা দূর পথ হেঁটে যেতে হয় হুম ঠিকই আছে রাতবিরেতে একটু সাবধানে আসিস ওখানে কোচিংয়ে সব কিছু তো ভালোই হচ্ছে না হুম ঠিক আছে পড়াশুনা তো ভালোই হয় ওখানে আমিও পড়েছিলাম ভালোই পড়াশুনা ওখানে আশা করি ভালোই হবে এইচএসে এইচএস এইচএস দিয়ে ভর্তি হয়েছিস না হুম ঠিকই আছে ভালো করে পড়াশুনা কর চাকরি বাকরি পা বুঝলি মা বাড়ির লোক কেমন আছে সবাই বাহ্ আমারও ভালো আছে বাড়ির লোক সবাই তোর মা কেমন আছে মা তোর দাদা আসছে বাড়ির বাইরে গিয়েছিল যে চলে আসছে ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ